এই সম্পর্কে সাংস্কৃতিক সম্পর্কে বলছি যেমন দুর্গাপূজা দুর্গাপূজা হলে আমরা একসঙ্গে গ্রামের মানুষ গ্রামে বাপের বাড়ি কিছু পরিবেশ আমাদের জানা আছে যেমন দুর্গাপূজা হলে একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে আমরা চলাফেরা করি করতাম আনন্দ করতাম হিন্দু মুসলমান আমরা একই সঙ্গে বসবাস একই সঙ্গে মেলাঘাট দুর্গাপূজা ঈদ হুম সব একই সঙ্গে আমাদের হয় কিন্তু এখন এই শহরে আমার তো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এই এখানে ওই দুর্গাপূজা দেখি সবাই একসঙ্গে হিন্দু মুসলমান আমাদের কোনো ভেদাভেদ নেই সবাই একসঙ্গে বসবাস একসঙ্গে দেখি একসঙ্গেই আনন্দ করি দেখতেও ভালো লাগে একসঙ্গে ঘুরতেও সবাইকে ভালো লাগে বন্ধুবান্ধব আছে হিন্দু মুসলিম সবার সঙ্গে আমাদের সম্পর্ক থাকে কিন্তু আবার ঈদ হলে ঈদ হলে এক মাস উপোস থাকতে হয় উপোস থাকাটাই শরীরের একটা চর্চা যেমন এক মাস পরে যখন ঈদ আসে কী একটা আনন্দ হয় ঘরের সমস্ত মানুষ ছোটো বড়ো বাবা মা ভাই বোন কাকা কাকিমা ছোটো বোন ভাই সবাইকে নূতন জিনিস বস্ত্র পরতে হয় মিষ্টি পায়েস খেতেও হয় সেই সঙ্গে আশেপাশে হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে বসবাস করি বন্ধুবান্ধবও অনেকেই আছে তারা সবাইও আছেে আমাদের বাড়িতে আসে একসঙ্গে খাওয়া দাওয়ায় কী একটা আনন্দ হয়

এই বলে আমার বক্তব্য শেষ করলাম